আমি উত্তর ভারত বা দক্ষিণ ভারতের কোনও খাবারই সেরকম পছন্দ করি না কিন্তু আমি রান্না করতে ভালোবাসি কন্টিনেন্টাল খাবারটা একটু বেশি পছন্দ করি কারণ বিদেশি রান্না আমা করতে যেরকম ভালো লাগে সেরকম খাওয়াতেও ভালো লাগে আমি এমনি দেশি রান্না খুব একটা সেরকম পারি না ভাত বললে আমি ভাতটাকে উল্টে ফেলে দিই ভাত ফোটে কি না আমি সেটা নিয়েও জানি না তো আমার সবথেকে ভালো লাগে বাইরের খাবার বাইরের যে সুন্দর সুন্দর খাবারগুলো হয় সবথেকে ফাস্টফুড ফাস্টফুড খেতে আমার এত ভালো লাগে যেন মনে হয় এখনই সব খেয়ে নিই যেমন ধরুন চাওমিন কী বলবো আর চাওমিন মানে নিয়ে আমার কোনো বলার নেই এখন দিলে আমি এখনই খেয়ে নেবো এরকম একটা ব্যাপার তো আমার এরকম কন্টিনেন্টাল খাবার আমি বাড়িতেও করে থাকি যেমন চাওমিন মোমো এগুলো আমি অনেকগুলো বাড়িতে করে থাকি পাস্তা এগুলো আমার বাড়িতে রোজগারের মানে ধরুন সপ্তাহে একটা দিন তো আমি সেটা বানাবোই সেটা না বানালে আমার পেটের ভাতই হজম হবে না আর এমনই যেই খাবার আমাদের হয় উত্তর ভারত বা দক্ষিণ ভাত ডাল পোস্ত এইগুলো সচরাচর আমার মায়েরাই করে কারণ এইগুলো আমার আমার কর্মে এখনও হয়ে ওঠে নি আমি এগুলো করতে পারি নি তো আমার কাছে মনে হয় রান্নাটা সেরম কঠিন কাজ নয় কিন্তু দেশি রান্না করতে গেলে যেন মনে হয় প্রচুর খাটুনি কিন্তু বিদেশি রান্না করতে আমার অতো খাটুনি মনে হয় নি তা আমার মা বলবে যে না দেশি রান্নায় তো খাটুনি নেই বিদেশি রান্নাতেই বেশি খাটুনি কিন্তু এটা তো আমি বুঝতে পারি নি কোনটা কী হয় বাট আমার তো দেশি রান্না করতেই ইচ্ছে করে নি আমি বিদেশি রান্নাটা করতে ভালোবাসি তো বিদেশি রান্নাটাই করি যেমন ওই কন্টিনেন্টালগুলো যেগুলো বললাম এইছাড়াও আরও ভালো লাগে আমার সবথেকে আমি ভালো বানাতে পারি ওই দেশি রান্নার মধ্যে মাংসর ঝোল মাংসর ঝোলটা খুব ভালো পারি খেতেও ভালোবাসি মাংসই আমার খুব ভালো খাবার মানে প্রিয় খাবার